মাছ ধরা সম্পর্কিত কিছু পরিবেশগত আলোচনা হলো যেমন মাছ ধরতে গেলে সাধারণ জল লাগবে ফিল্টার জল লাগবে পরিষ্কার জল লাগবে সেখানে মাছ ভালো হবে তারপর সেখানে যদি এক বছর এখানে আমাদের এখানে একটা বড়ো ফিশারি আমাদেরই ফিশারি সেখানটায় একবার অনেক মাছ ছাড়া ছিলো সেখানটায় কেউ হয়তো একজন এসে তাতে বিষ মেরে দেয় তারপরে সেখানে জল দূষণ হয়ে যায় মাছগুলো মরতে থাকে তারপরে অনেক কষ্টের পরে কিছু মাছ বাঁচাতে পেরেছে এবং বেশিরভাগ মাছই মারা গেছে আর তারপরে মাছগুলো বাঁচিয়েছি যেমন যেমন করে আরও একটা ওই সব পানি আলাদা অন্য স্যালো চালিয়ে পানি ভর্তি করে আবার জল ভর্তি করে অন্য দিক থেকে জল তুলে দিলে দিয়েছিলাম কিছু মাছ বেঁচেছিলো আবার কিছু মাছ বেশিরভাগই মাছ মারা গিয়েছিলো আর মাছ ভালো থাকে পরিষ্কার পানিতে মাছ ভালো থাকে সবসময় পানি তুলে রাখতে হয় থেকে খাবার দিতে হয় মাছে তারপর মাছ ভালো হয় মাছ যেমন খাবার যত দেবে তত মাছ বাড়বে আর খাবার না দিলে মাছ বাড়বে না আর জল দূষণ হলে বা কোনো মাটি গ্যাস হলে বা গন্ধ হয়ে গেলে কাদা তখন মাছ মারা যায় জল দূষণ হয়ে যায় বা কিছু নোংরা আবর্জনা ফেললে জল দূষণ হয়ে যায় আরও বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখা দেয় মাছ বাড়ে না আরও মাছ ধরো বাড়বে সেখান থেকে তখন কেউ যদি বিষ মারা দেয় মাছগুলো তাড়াতাড়ি মারা যায় বেশিরভাগ চিংড়ি মাছটাই বেশি মারা যায় চিংড়ি মাছ পোনা মাছ বেশি মারা যায় আর সেই মাছ ভালো ভালো পানি হলে বা জল হলে ফিল্টার জল হলে সেই মাছগুলো বাজারে বড়ো বড়ো হলে বাজারে ছেঁচে বিক্রি করা হয় সেখান থেকে ভালো ইনকামও হয় আর ইনকাম করে সেখান থেকে আমরা টাকা পাই সেই টাকা দিয়ে সংসার চলে